বাংলা ভাষা সংরক্ষণ ও প্রচারের জন্য কিছু প্রচেষ্টা করা হচ্ছে যেমন নতুন প্রজন্মকে বাংলা ভাষায় শিক্ষা দিয়ে সমস্ত বেসরকারি স্কুলগুলোতে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে পাঠ্যক্রমে নিয়ে আসতে হবে সমস্ত ইন্টারনেট সোশাল মিডিয়া এআই টুলগুলোতে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে এইভাবেই বাংলা ভাষাকে সবার মধ্যে নিয়ে আসা যাবে এবং প্রজন্মের পর প্রজন্ম সংরক্ষিত থাকবে